ভারত ভারতে প্রধানত খেলার দিকে খুবই গুরুত্ব দেয়া হয় ভারত এমন একটি দেশ যার মধ্যে সব প্রায় সমস্ত রকম খেলারই চর্চা করা হয় ভারতের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খেলা যেগুলোকে খুবই ভালোভাবে খেলা হয় সেগুলো হল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন খো খো কাবাডি এছাড়া রয়েছে হকি এবং এই খেলাগুলো ছাড়াও আমাদের জ্যাভলিন থ্রো এবং নানা রকম জিমন্যাস্টিক এগুলোতেও গুরুত্ব দেয়া হয় ভারত সম্প্রতিকালে চীনেতে যে টোকিও অলিম্পিকের আয়োজন করা হয়েছিলো তাতে প্রচুর পরিমাণে গোল্ড মেডেল জিতেছে এছাড়া ভারতের নান অন্যান্য খেলাগুলোর দিকেও ভালোভাবেই সমানভাবেই গুরুত্ব দেয়া হয় বলতে পারি আমরা এটা এছাড়া কিছু সবচেয়ে বিখ্যাত বিখ্যাত ক্রীড়াবিদ যা যেমন জ্যাভলিন থ্রোয়ে আমরা সকলই এখন নিরাজ চোপড়াকে চিনি এছাড়া ব্যাডমিন্টনে সানিয়া মির্জা ক্রিকেটেতে বিরাট কোহলি রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি কাপিল দেব শচীন তেন্ডুলকর ভীরেন্দর সেহবগ এবং সম্প্রতিকালে আমাদের ইন্ডিয়া টিমের কোচ রাহুল দ্রাবিড় রয়েছে এছাড়া কাবাডিতে রয়েছে অনুপ কুমার প্রভীণ সিং এই সমস্ত খেলোয়াড়গুলি রয়েছে এছাড়া আমাদের ক্রিকেট বা ফুটবলের যেদি আমরা ফুটবলের দিকে নজর দিই সেইখানে রয়েছে গুরপিত সিং সান্ধু সুনীল ছেত্রী দেবজিত রয় নানা রকম ক্রীড়াবিদ রয়েছে যারা আমাদের দেশের খেলাগুলোকে আরো আগিয়ে নিয়ে চলেছে এবং দৈনন্দিন জীবনে তারা অন্যান্য দেশের সাথে সমানভাবে তাল মিলিয়ে আমাদের দেশের খেলাকে তাদের সাথে সমান উচ্চতায় নিয়ে যাচ্ছে